হ্যাঁ আমার কাছে আমার প্রিয় বইয়ের সিরিস আছে যেমন আমি বেশি ভালোবাসি পড়তে মানে মজা হাসির যেমন গোপাল ভাঁড় গোপাল ভাঁড় আমার সব থেকে প্রিয় একটি মানে বই ওনার মানে সব কিছু ওর মধ্যে যে গল্পগুলো সেগুলো পড়ে যে মজার কথা তাতে মানসিকভাবে যে একটা শান্তি সেই বই পড়ে পড়া সেটা আমার কাছে সত্যিই খুব ভালো লাগে যখনই আমি অবসর টাইম পায় তখনই সেই বই আমি পড়তে ভালোবাসি এবং সেই বই আমার বাচ্ছাদেরও পড়ে শোনাতে তারাও খুব খুশি হয় এবং আমার মনে হয় সেই বই পড়া নিজের মনকেও শান্তি দেওয়া এবং সারা দিনের যে একটা ক্লান্তিভাব সেই ভাবটাকে আমার যেন কাটিয়ে তোলে এই বই এছাড়াও আমি অনেক সময় ভূতের বই পড়ি তারপরে ডিটেকটিভ জাতীয় যেসব বইগুলো রয়েছে রিলেটেড সেই বই আমিও পড়ি কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে গোপাল ভাঁড়ের বই গোপাল ভাঁড়ের গল্পের বই যথেষ্ট মজার বই এবং মানসিক শান্তির বই আর আমি মোটামোটি এই বই কতোবার পড়েছি সেটা তো বে হিসেব করে তো ওরকম বলা যায় না তবে আমি যখনই সময় পাই তখনই আমি এই বইগুলো পড়তে শুরু করে দিই এবং আমার ভালো লাগে